যেহেতু আমার বাড়ি শহরে সেই জন্য এরকম ধরনের অভিজ্ঞতা আমার খুবই কমই আছে পশুদের চড়ানোর জন্য সবুজস্থল বা কীভাবে তাদেরকে সাহায্য করবো বা পরিবশ পরিবেশগত পরিবর্তন যেমন খারাপ যেমন খারাপ জলবায়ু কঠোর আবহাওয়া প্লাস্টিক জলের অভাব ইত্যাদির কারণে প্রাণীদের ওপর কোন কোন খারাপ প্রভাব আমি দেখেছি বলতে আমার তেমনভাবে কোনো অভিজ্ঞতাই নেই